বছরের পর বছর ভারতীয় বিনোদন শিল্পগুলি বিকশিত হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু বিনোদনগুলি হলো সিরিয়াল টিভি সিরিয়াল টিভিতে ওই সিরিয়ালগুলি কিন্তু বিনোদনের জন্য মানুষ অনেক কিছুই বেছে নেয় টিভি সিরিয়ালগুলো মানুষ দেখে বাংলা সিরিয়াল হিন্দি সিরিয়াল ইংরেজি সিরিয়াল বিভিন্ন ধরনের সিরিয়াল ভারতের লোকেরা এই ধরনের বিষয়বস্তুগুলি দেখতেও পছন্দ করে কারণ ওই সিরিয়ালে বিভিন্ন রকম পার্ট অংশগ্রহণ করে পার্টগুলো এক একজন কেউ হয়তো ভিলেনের পার্ট কেউ ভালোর পার্ট কেউ মায়ের রোল মেয়ের রোল ছেলের রোল এগুলো খুব ভালোভাবে পাঠ করে তখন এই ভারতের লোকেদের কাছে এই বিষয়বস্তুগুলি তারা যে দেখছে এটা খুব আগ্রহ সহকারে দেখছে এবং পছন্দও করছে তাই বছরের পর বছর ভারতীয় বিনোদন শিল্প হিসাবে এই টিভি সিরিয়ালকে বিকশিত হয়েচে দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু বিনোদন হচ্ছে টিভি সিরিয়াল যেমন বিভিন্ন সিরিয়াল সন্ধে ছটা বাজার অপেক্ষা ছটা থেকে রাত্রি দশটা অবদি একইভাবে সিরিয়াল চলছে আধ ঘন্টা করে এগুলো দেখে মানুষ খুব আনন্দ উপভোগ করছে এই বিষয়বস্তুগুলোকে খুব পছন্দ করছে